আমি খুব ছোটোবেলায় আঁকা শুরু করেছিলাম আমার যখন সাড়ে তিন বছর বয়স যে বয়সটায় আমি ঠিকভাবে সাধারণভাবে আমার মনে নেই আমার মা বলেন যে আমি সাড়ে তিন বছর বয়স থেকে আঁকা শুরু করেছিলাম এবং আমাকে এই আঁকার প্রতি একটা আগ্রহই করে তুলেছিলেন আমার মা কারণ আমার মা খুব একজন ভালো শিল্পী খুব ভালো আঁকতে পারে মা অনেক জায়গায় প্রতিযোগী হিসেবে নাম দিয়েছিলেন আমার মা খুব ভালো আঁকতে জানেন যার কারণে আমার দিকেও সেই প্রভাবটা মা ফেলেছেন যে আমি যেন এ এই আঁকা নিয়ে অনেকদূর এগিয়ে যেতে পারি অনেক কিছু করতে পারি এবং আমার এই আঁকা আমিও অনেক জায়গায় প্রতিযোগী হিসেবে নাম দিয়েছি অনেক পুরষ্কার পেয়েছি সেখান থেকে এবং এই আঁকাকে আমি অনেক দূর নিয়ে যেতে চাই এখনো এগিয়ে যেতে চাই এই আঁকার উপর ভিত্তি করে এবং আমার প্রিয় শিল্পী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর যার আঁকা দেখে আমি অনেক প্রভাবিত হই এবং ওঁর আঁকা দেখে আমার অনেক ভালো লাগে আমার প্রিয় শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর